গ্রামীণ এলাকার খেলাধুলা একটি বড়ো দিক গ্রামীণ এলাকায় প্রায় সমস্ত শ্রেণীর ছেলেমেয়েরাই খেল খেলাধুলা করতে খুব ভালোবাসে এবং খেলাধুলোর মাধ্যমে অনেক রকম শরীরচর্চা হয় এবং এতে স্বাস্থ্যও খুব ভালো থাকে এবং যখন কোনোরকম অসুবিধে হয় বা কোনো রকমের জন্য মানসিক চাপ হয় সেই সব কারণে যখন আমরা বন্ধুদের সাথে একসাথে খেলাধুলো করি এবং হুল্লোড় করি তার মাধ্যমে অনেকটাই মানসিক চাপ কমে যায় এবং খেলাধুলো আমাদের গ্রামীণ গ্রামীণ গ্রামীণ অংশে বাস করা ছেলেমেয়েদের জন্য একটা বিরাট বড়ো দিক হয়ে উঠতে পারে এবং এই খেলাধুলোর মাধ্যমেই অনেক ছেলে গ্রাম থেকে উঠে শহরে খেল খেলাধুলো করতে যায় এবং খেলাধুলা আমাদের গ্রামের ছেলেমেয়েদের জন্য খুব ভালো একটা দিক